আমাদের এলাকার কয়েকটি নাম করা আর্ট স্কুল হল ডাইনামিক স্কুল অব আর্টস এণ্ড কালচার বেঙ্গলি ইন্সটিটিউট অব ফাইন আর্টস এণ্ড কালচার আর্টস এণ্ড ক্রাফ্টস স্কুল ইত্যাদি এরা বিশেষভাবে কোনও প্রতিষ্ঠানগুলি শিল্প ফর্মে প্রশিক্ষণ দিলেও সেরকম শিক্ষা মূলক প্রোগ্রাম অফার করে না কিন্তু ব্যক্তিগতভাবে অনেক জিনিস অনেক জায়গাতেই করা হয় যেগুলো হল যেমন কোনও মেলাতে বা কোনও অনুষ্ঠানে স্টেজে যারা নাচ করে গান করে তারা মূলত ব্যক্তিগত সংস্থা থেকেই আসে তারা সেখানে নিজেদের প্রশিক্ষণের প্রতিষ্ঠা করে সেইগুলিকে দেখায় সেগুলি ভালো হয় সেগুলির জন্য আমাদের কালচারের উন্নতি হচ্ছে এগুলির জন্য আমাদের অনেক ভালো সুবিধা হয় আমাদের এখানের নাম উন্নত হয় আমাদের বাংলা সমাজের উন্নত হয় এই জন্য তাই আমার মনে হয় শিক্ষা মূলক প্রতিষ্ঠানগুলির আরও এগুলি করা উচিত এগুলিকে আরও প্রশ্রয় দেওয়া উচিত প্রশ্রয় দেওয়া উচিত সঙ্গে সরকারি যারা আছে সরকারি কর্মচারী তাদেরও এতে মূল বিভাজন দেওয়া উচিত